আধুনিক বিশ্বে বাংলা ভাষাকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় অন্য কোনও রাজ্যের মানুষ বাংলা ভাষা তেমন জানে না এই রাজ্যের মানুষ অন্য রাজ্যে গেলে কথোপকথনে অনেক অসুবিধা হয় এছাড়া এখনকার দিনে প্রায় অনেক বাচ্চাদেরই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো হচ্ছে ফলে তাদের বাংলা ভাষার প্রতি কোনও আগ্রহই থাকছে না এবং তারা বাংলা ভাষা তেমনভাবে শিখতেও পারছে না এবং শেখার প্রতি কোনও আগ্রহ নেই আবার কোনও জায়গায় কোনও চাকরির আবেদন করতে গেলে তারা দেখে যে আবেদনকারী ইংলিশ জানে কিনা ফলে বাংলা ভাষাকে তেমন গুরুত্বও দেওয়া হয় না